বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করাটা সস্তা এবং ব্যয়বহুল হতে পারে কারণ গ্রামের দিকে মাটি কিনতে হয় না এবং জলও কিনতে হয় না এছাড়াও বাড়িতে বাগান করলে অনেক সময় বাবা মা ভাইও আমাদের সাহায্য করে থাকে তাই চারা গাছ এনে বাগানে রোপণ করা থেকে শুরু করে আগাছা উপড়ানো বাগানে জল দেওয়া বাগান পরিচর্যা করা এসব আমরা নিজেরাই করে থাকি তাই গ্রামের দিকে বাগান রক্ষণাবেক্ষণ করতে অতটাও টাকা খরচ হয় না তাই আমি বলতে পারি যে গ্রামের দিকে বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করাটা অনেকটাই সস্তা এবং ব্যয়বহুল যেহেতু বাগান পরিচর্যা করা থেকে শুরু করে গাছের যত্ন নেওয়া আগাছা পরিষ্কার গাছে বিভিন্ন রকম ওষুধ দেওয়া ইত্যাদি সব আমরা নিজেরাই করে থাকি এবং আমরা আমাদের ঘরের লোকেরাও করে থাকে তাই বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করতে অতটাও টাকা খরচ হয় না যতটা একটা নার্সারিতে বা যেখানে বড় বড় বাগান তৈরি করা হয় সেখানে খরচ হয় তাই আমি মনে করি বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করাটা অত্যধিক সস্তা এবং ব্যয়বহুল